আমি যেই জায়গাটাতে ব্যবসাটা শুরু করব সেই জায়গাটাকে আমাকে বাগিয়ে নিতে হবে এবং সেই ঘরটাকে আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে নিতে হবে তাতে শোকেস রাখতে হবে চেয়ার টেবিলও কিছু রাখতে হবে বক্স টক্স যেভাবে যা রাখার হয় সেই সব আমাকে রাখতে হবে আমি ছোটখাটো কাপড় দোকান শুরু করলে আমাকে সেই সব কাপড় বা সেই সব চুড়িদার খদ্দেরের চাহিদা মতো সেসব আমাকে এনে রাখতে হবে তার জন্য এবং এইভাবে ঘরে লাইট যাতে থাকে লাইট না চলে যায় তার জন্য আমাকে বিকল্প ব্যবস্থা করতে হবে গীষ্মকালে যাতে পাখা চাই গরম না লাগে খদ্দেরের সেই জন্য পাখার ব্যবস্থাও আমাকে করে রাখতে হবে এবং কি সামান্য জলের ব্যবস্থাও করে রাখতে হবে কারণ বাচ্চারা এলে যদি জল টল খোঁজে সেই জন্য আমাকে জলও রাখতে হবে এই জন্য এইসব জিনিসগুলি তো চাইই আরও যে চাই যে খদ্দেরের আজকালের যুগের যে চাহিদা মতো জিনিস সেই সব জিনিস আমাকে এনে রাখতে হবে খদ্দেরের পছন্দ হলে সে যেয়ে আমার দোকানের নাম বললো তার থেকে আরো পাঁচটা খদ্দের এল এর থেকে ব্যবসা আরো আমার ধীরে ধীরে বাড়বে দোকানের নাম বাড়বে আমি আরো উন্নতি করতে পারব তার জন্য আমার খুবই মূলধনের প্রয়োজন